বলছিলাম ওই আমার না কোভিড হয়েছিল ওই সময় যে নিয়ম কানুন আমি তাই যাব না তার পরেও মানে আমার কোভিড হয়েছিল ও আচ্ছা আচ্ছা আর ওষুধপত্র ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা তারপর